হ্যাঁ আমি বিজ্ঞান প্রকল্পে কাজ করেছি স্কুল কলেজ বিজ্ঞান প্রকল্পে কাজ করেছি এখানে কাজ করার আমার কাছে প্রচুর অভিজ্ঞতা আছে কারণ এখানে কাজ করতে প্রচুর ভালো লাগে বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানা শোনা যাবে বিজ্ঞান সম্বন্ধে প্রচুর জানা যায় হচ্ছে অনেক কিছু কাউকে শেখানো যায় হ্যাঁ বিজ্ঞান সম্বন্ধে এদিক ওদিক ঘুরে জানা শোনা এটা ওটা জানতে পারলাম এটা ওটা জানি শুনি এখানে অনেক কিছু জানা শোনা যাবে আর কি যে এটা ওটা জানতে পারলাম বিজ্ঞানের এই প্রভাব ওই প্রভাব এটা ওটা জানা যায় এখানে প্রধান কাজ করে অভিজ্ঞতা আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এটাই আমি শেয়ার করলাম